আমার দেখা বিরল পাখি অনেক আছে তার ভিতরে এ আমি চড়াই পাখি বা বাবুই পাখি নিয়ে কথা বলব একটু যে এই পাখিগুলো আগে গ্রাম অঞ্চলে চলে গ্রাম অঞ্চলে গেলে প্রচুর দেখা যায় এখন কিন্তু সেই সব পাখিগুলো আর দেখা যায় না গ্রাম অঞ্চলে গেলেই তাল গাছ দেখা যায় তালগাছে কিন্তু বাবুই পাখিরা বাসা বাঁধে হ্যাঁ এখন স্বীকার করছি গ্রাম অঞ্চলে সেরকম তাল গাছও আর দেখা যায় না সেই জন্যে বাবুই পাখিও অনেক কমে গিয়েছে আগে গ্রাম অঞ্চলের দিকে গেলে চড়াই পাখি ভর্তি থাকত চড়াই পাখির সারা কিচিরমিচির শব্দ সারা সকালটি শোনা যেত কিন্তু এখন চড়াই পাখি দেখাই যায় না গ্রাম অঞ্চলে গেলে আর একটা পাখি যেগুলোকে আমরা গুয়ে শালিক বলি সেই সব পাখিগুলোও কিন্তু দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ দূষণের জন্য হচ্ছে গাছপালা কেটে নিচ্ছে সব সেই জন্যেও হচ্ছে অনেক বিরল পাখি আছে কিন্তু এইগুলো নিয়েই একটু বললাম